হ্যাঁ আমি একবার পুরী গিয়েছিলাম ভ্রমণ করতে সেখানে নানা কিছু আমি দেখেছি সবচেয়ে বড়ো জিনিস দেখেছি যে জগন্নাথের মন্দির যেখানে রোজ কত ভক্ত আসে এবং আমি আরও একবার গিয়েছিলাম মায়াপুরের ইস্কন মন্দির দেখতে সেখানেও আমি নানা রকম জিনিস দেখেছি যে কত দেশ দেশ বিদেশের লোকেরা এইখানে আসে পুরীও গিয়েছিলাম মায়াপুরও গিয়েছিলাম দুই জায়গার মধ্য আমাকে খুব ভালো লাগে যে আমি আমার জীবনে কখনও এসব জায়গা দেখে উঠতে পারব কি না দেখছি কত লোক তার মনস্কামনা পূরণ করার জন্য ধ্বজা বেঁধে দিয়ে আসে বাবা জগন্নাথ দেবের মন্দিরের কাছে যে তার মনেস্কামনাপূর্ণ হলে সে ওই ধ্বজা আবার খুলে দিয়ে যায় আবার জগন্নাথ দেবের মন্দির তো বঠেই আবার ভিশ বিশাল সমুদ্র সেই বিশাল সমুদ্রে স্নান করতে কী ভালোই লাগে যখন সমুদ্রের জোয়ার আসে তখন দেখে মন উতলা হয়ে যায় মনে হয় কী দারুণ আমরা সকলে সেইখানে স্নান করি সমুদ্রে সেই সমুদ্রের নোনা জলে স্নান করতে আমাদের খুব ভালো লাগে আমরা ফ্যামিলি সহ সকলেই গিয়েছিলাম আমাদের প্রত্যাশা ছিলো যে আমরা আরও আবার আসবো এমন সুন্দর ঠাকুর দেব দেবীর স্থান কেউ কী কখনও আসতে পারে তাই আমরা গিয়ে আমাদের খুব আনন্দ হল এবং আমরা নানা জায়গা ঘুরলাম অনেক কিছু ঘুরলাম পুরী থেকে আসার পথে আবার নিউ পুরীতে নামলাম নিউ পুরী মানে দিঘার কাছে নামলাম সেখানেও আমাদের খুব ভালো লাগল সেখানেও আমরা সূর্যোদয় সূর্যাস্ত দেখলাম আবার মায়াপুরে ইস্কনে গিয়ে ভোরে যে আরতি হয় সেও আমাদের মনের এক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছি ভোরবেলা আমরা সকলে স্নান করে মায়াপুরে ইস্কনে সেখানে যেয়ে আমরা নাম সংকীর্তন করি এটাও আমাদের জীবনে একটা ভ্রমণের ভীষণ অভিজ্ঞতা আমরা হয়তো আর কখনও এমন স্থানে যেতে পারব কি না তাই আমরা ভাবতে পারি